আজ ভারতের বুকে সবচেয়ে বড়ো সমস্যা হলো জলের সমস্যা মানুষ ঠিকঠাক মতো জল পাচ্ছে না গরমকালে তো জলই থাকে না জলের অভাবে অনেক চাষি চাষবাস করতে পারে না আর চাষবাস করতে না পারলে খাবারের দাম বা চাল বা খাদ্যশস্যর দাম বেড়ে যাচ্ছে ঠিক টাইম মতো জল না পেলে চাষিরাও চাষ করতে পারছে না এবং তাছাড়াও বন জঙ্গলগুলো সব কেটে দিচ্ছে নদী সব মানে পূরণ হয়ে যাচ্ছে মানে চরা পড়ে যাচ্ছে যেমন ক্যানিং নদী আমাদের এখানে ক্যানিং নদী চরা পড়ে গেছে এবং জলই ওঠে না আর যে বন জঙ্গলগুলো ছিলো সেগুলো কেটে মানুষ বসবাস শুরু করে দিয়েছে তাছাড়াও মাটি বেলে মাটি এদিকে চাষবাস খুবই খারাপ হয় আর ঋতু পরিবর্তন বলতে গরম কালে গরম হাওয়াটা প্রচুর বেশি পড়ে মানুষ ঘরে থাকতে পারে না ঋতুর ঠিকমতো ঋতু ঠিক টাইমে আসে না যেমন বর্ষাকালে বর্ষা তো একটু দেরিতেই হয় এবং বর্ষা যখন হওয়ার কথা তখনই হয় না যখন বর্ষা হয় মানে বৃষ্টি হয় তখন চাষিরা যে চাষগুলো করে চাষগুলো খুব নষ্ট হয়ে যায় তখন মানে বন্যা হলে এবং যার জন্যে চাষেতে অনেক ক্ষতি হয়ে যায় আর শীতকালে শীত খুবই কম খুবই শীত খুব বেশি পড়ে